আমি যদি কোনো গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিনতে যাই তবে আমার মামারা হাঁস মুরগির চাষ করে তাই আমার মামার সাথে নিয়ে যায় আমার মামা সব দেখে বলে দেয় যে কোন মুরগি ভালো কোন এ ভালো কীভাবে মানে মার মামারা হাঁস মুরগির চাষ করে সব সময় তো আমার মামারা জানে যে কীভাবে কি করলে কীরকম এ ভালো কী মুরগি ভালো কী হাঁস ভালো কার শরীরে রোগ নেই এটা আমার মামারা ভালোই বলে দিতে পারবে তাই যেখানেই যায় আমার মামাদের নিয়ে যায় মানে হাঁস মুরগি কিনতে গেলে আমার মামাদের নিয়ে যায় তারপর এইসব যেই কুরবানির ঈদ আসে মুসলিমদের সে সেখানে আমাদের যখন গরু কিনতে যাই তখন মামার সাথে করে নিয়ে যায় তারপর অনেকে আমার মামা ওরকমই করে বলে মুরগি চাষ করে বলে অনেকে আমার বাড়ির থেকে মানে মামাকে নিয়ে যায় মুরগি এই মানে কোন কী কোনটা ভালো তাই জন্য করে আমার মামাকেই প্রায় সবাই নিয়ে যায় আমরা তো নিয়ে যাই যেখানেই যাই এসব কিনতে মিনতে গেলে সব জায়গায়